না সেইভাবে রেস কোনো দিন করিনি তো আমরা যখন বেরা বেড়িয়ে পড়ি রাস্তায় তো সেই সময় ফাঁকা রাস্তা পেলে আমরা একটু করার চেষ্টা করি আর কি তো সেখানে রেস করতে গিয়ে একবার আমারই এক বন্ধুর একটু রিক্স হয়ে গিয়েছিল মানে একটা ও জানোয়ার বা ওই প্রাণী মানে ওই ছাগল টাইপের একজন রাস্তায় উঠে গেছিলো বলে একদম পুরো পড়ে গিয়েছিলো তো পড়ে যেতে তার গায়ে হয়তো খুব একটা আঘাত লাগেনি

বাইকটা প্রায় অনেকটাই ক্ষতি হয়েছিলো তো বলবো রেক রেস একদমই করা উচিত না ওতে খুবই বিপজ্জনক একটা জিনিস রেসে ওই সরু দু চাকা ওতে একটা মানুষের প্রাণও যেতে পারে তো সব সমময় বলবো রেস একদমই কেউ করবেন না রে রেস করা খুবই বিপজ্জনক জিনিস